হ্যালো হ্যাঁ সুদীপ্ত দা আপনি বলছি আপনি কি মোটর মিস্ত্রী আমার বাড়িতে একটা মোটর লাগাবো তো কেমন কী খরচ পড়বে হাওড়া জেলায় একটু কম হবে না তেরোশো টাকা দিলে হবে না না না তাহলে শুনুন তাহলে চোদ্দোশো টাকাই নেবেন ঠিক আছে কবে আসবেন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে